দাদা আপনার দোকান থেকে গেলো মাসের দুতারিখে বিরিয়ানি পঞ্চাশ পিস এনেছিলাম তো দাদা সেগুলো খুব সুস্বাদু হয়েছিল তো দাদা চাইছি সামনের সাত তারিখ সামনের মাসে এক বন্ধুর জন্মদিন রয়েছে তো চাইছি সেই জন্মদিন উপলক্ষ্যে সেখানে আশি পিস বিরিয়ানি লাগবে তো এর আগের বিরিয়ানি খুব সুস্বাদু ছিল তাই চাইছি দাদা এবারের বিরিয়ানিটাও আপনার ওখান থেকেই নিয়ে আসি তো দাদা বলছিলাম যদি আপনার ওখান থেকে আশি পিস এতগুলো একসাথে বিরিয়ানি নিচ্ছি সেইজন্য যদি কিছু পরিমাণ ছাড় দেন তাহলে খুবই ভালো হয় দাদা